আচ্ছা প্রথমত বলছি যে নবজাতক শিশু মানে যাদের কিনা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই কম আমাদের বড়দের থেকে তো তারা স্বাস্থ্যসম্মত পরিবেশ না হলে অস্বাস্থ্যকর যদি পরিবেশ হয় তাহলে কিন্তু খুব প্রবলেম হবে মানে অসুবিধা হবে কেন বলছি কারণ তাদের শরীরে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম তার ফলে এই যে আশেপাশে যে রোগ জীবাণু তাদের শরীরে বেশি আক্রমণ করবে তারা সহজেই আর কি মানে রোগের আক্রমণের শিকার হয়ে যাবে তো প্রথমত আমাদের নিজেদের বাড়ির আশপাশটা পরিষ্কার রাখতে হবে এবং নবজাতক শিশু যেখানে থাকবে তার আশেপাশে সব যে জামা কাপড়গুলো সে ব্যবহার করছে বা তার যে পেরেন্টস মানে তার যে অভিভাবক তারা যে জামা কাপড় ব্যবহার করছে সেইগুলো কি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আরেকটা ব্যাপার কি আমরা ঘরে যে আরশোলা টিকটিকি যেসব জীবগুলো আসে ঘোরাফেরা করে ঘরে যারা রোগবাহক সেইগুলো থেকে তাদের দূরে রাখতে হবে বা মশা মশার উপদ্রব জানো তো ম্যালেরিয়ায় এমন হছে এখন বর্ষাকাল হোক বা যাই হোক ম্যালেরিয়াকাল মানে ম্যালেরিয়া এখন প্রায়ই হচ্ছে ম্যালেরিয়া বল ডেঙ্গু বল এগুলো প্রায়ই হচ্ছে তো সেইগুলো থেকে বাঁচতে হবে এবং সবচেয়ে বড় ব্যাপার আমাদের তো মানে হাঁচি কাশি যদি আমাদের হয় আমরা হাত ধুয়ে কিন্তু সে বাচ্চাদের কাছে যেতে হবে কারণ আমরা যদি প্রথমেই নবজাতকদের কাছ থেকে আমরা হয়তো হাঁচি করলাম বা কাশি করলাম সেই হাতে আমাদের যদি এই নবজাতকদের কাছে যাই তাদেরকে স্পর্শ করি তাহলে কী হবে তারা সেই আমাদের জীবাণুগুলো তাদের শরীরে চলে যাচ্ছে এবং তার থেকে তাদের পরবর্তীতে অনেক আরো রোগ হতে পারে এবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হল কী যখন তাদেরকে নিয়মিত চেকআপ করাতে যেতে হবে মানে ডাক্তারবাবু যিনি দেখছেন তিনি তো একটা চেকআপের ডেট দেবেন সেই চেকআপের ডেটগুলো মিস যাতে না করে মানে আমরা যেন সেই ডেটে ডেটে গিয়ে আমরা ডাক্তার দেখাই ডাক্তার দেখালে কি ডাক্তার চেক করে বলবেন যে ও তার বাচ্চার শরীর কেমন আছে বা তার স্বাস্থ্য কেমন আছে বাচ্চার বাচ্চা কোনো রোগ কোনো শরীরে উৎপন্ন হচ্ছে কী সেইগুলো টেস্ট দ্বারা জানতে পারবে আর আরেকটা বিষয় যেটাও খেয়াল রাখার কথা সেটা হল কী নবজাতক শিশুদের খাওয়া দাওয়া কারণ নবজাতক শিশু যারা তারা হয়তো অনেক সময় খেতে চায় না বা খেলেও খেতে পারে তো ব্যাপারটা হল কী তাদের খাওয়া দাওয়া একটু মানে আমাদের একটু বেছে বেছে খেতে হয় খাওয়াতে হয় যেমন বলে নাও যেমন প্রথমেই আমাদের যেটা বলা থাকে ডাক্তারদের বলা থাকে যে নবজাতক শিশুদের মায়ের দুধ ছাড়া আর কিছু খাওয়ানো উচিত নয় কিন্তু এখন যা দিনকাল পড়ে গিয়েছে অনেক প্রোডাক্ট আরো বাড়িয়েছে যেগুলো আমরা নবজাতক শিশুদের খাওয়াতে পারি কিন্তু সেইগুলো কতটা সেফ আমার অতটা জানা নেই বা কতটা শরীরের জন্য উপকার আমার অতটা জানা নেই তবে আমার মতে কী নবজাতক যেহেতু শিশু তাদের ওই মাতৃদুগ্ধ খাওয়াই মানে সবচেয়ে আমার আমার মতে মনে হয় যে ওইটাই সবচেয়ে বেস্ট মানে ভালো হবে তো এবার ডাক্তারের পরামর্শ একান্ত বারবার নিতে হবে তবুও আমার এইটাই রুচি যে অস্বাস্থ্যকর অবস্থার কারণে অনেক সময় অসুস্থতার কবলে পড়ে তারা কিন্তু আমরা নিশ্চিত করতে চাইছি যে যাতে বাচ্চাটা সুস্থ থাকে সবল থাকে তার জন্য যতটা পারি আমরা নিজেরা পরিষ্কার থাকব আমরা নিজেরা যদি পরিষ্কার থাকি তবেই তো না তাদের পরিষ্কার রাখতে পারব তো নিজেদেরকে আগে পরিষ্কার হতে হবে কারণ এছাড়া নাহলে ভেবে নাও বাচ্চাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম তার জন্য তাদের ডায়েরিয়া আক্রমণ খুব বেশি হয় এটা নিশ্চয়ই খেয়াল করে দেখেছ যে ডায়েরিয়া আক্রমণ হয় যার ফলে কী তাদের পাতলা পায়খানা বল বা বমি ভাব বা এমন সময় কি জ্বরও প্রচুর পরিমাণে জ্বরও চলে আসে তো সেইগুলোর দিকে খেয়াল রাখতে হবে এছাড়া আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা কী যখন আমরা যে তাদের যে জিনিসপত্রগুলো যেগুলো ব্যবহার করবে ভেবে নাও নবজাতক শিশুর কাছে কোনো একটা খেলনা আছে প্লাস্টিকের বা ভেবে নাও কোনো একটা ফিডার দিয়েছ তো সেইগুলো যেন একটু গরম জলে ওয়াশ করে দেওয়া হয় কারণ গরম জলে আমরা জানি অনেক জীবাণু নষ্ট হয়ে যায় তো গরম জলে মানে উষ্ণ গরম জলে সেটাকে যদি হচ্ছে ওয়াশ মানে ধুয়ে দেওয়া হয় তাহলে সেটা অনেকটা রোগ প্রতিরোধ মানে সাহায্য করে বলছি না যে তাতে জীবাণু থাকবে না কিন্তু অনেকটা পরিমাণটা কমে যায় জীবাণুর আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কি দেখতে হবে যে ওরা কোনো কিছু না যেন গুড়িয়ে গালে দেয় কারণ বাচ্চাদের একটা অভ্যাস থাকে তারা আশেপাশে যা পাবে সেইগুলো ধরে ধরে একটু গালে দেওয়া তো সেই জিনিসটাকে একটুখানি যতটা মানে এড়ানো যায় আর যতটা পারা যায় তাকে নিজের কোলে পিঠে রাখা মানে যেখানে শোয়াবে সেই জায়গা আশেপাশটা যেন পরিষ্কার থাকে এইগুলো একটু খেয়াল রাখলে জিনিসটা কি পরের জন্য আরো ভালো হয় বা তার শরীর যে মানে অসুস্থ যাতে না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর আরেকটা জিনিস কি সেটা হল কি টেম্পারেচার মেনটেন মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ এই না যে খুব ঠান্ডা আবহাওয়া বা খুব গরম আবহাওয়ার মধ্যে তার রাখলেন গরম হাওয়া আবহাওয়ার মধ্যে যদি রাখো গায়ে ঘামাচি হয়ে যেতে পারে বা হচ্ছে যদি খুব ঠান্ডা আবহাওয়া মানে এসির মধ্যে হয়তো থাকছে কোনোদিন এসি থেকে বাইরে যখন আসবে তখন যেটা হয় আর কি মানে সর্দি লেগে যেতে পারে এএইসব দিকে একটু খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে তো এই সাধারণ বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখতে পারি তাহলে কিন্তু আমাদের যে নবজাতক যে শিশুরা যারা হবে তাদের কিন্তু আমরা মেনটেন করতে পারব আর আরেকটা ব্যাপার এটা বলে ডাক্তাররা ওষুধ খেতে কিন্তু আমি বলি যে ওষুধ মানেই তো তাতে ড্রাগস থাকে তো ওষুধটা যতটা পারে অ্যাভয়েড করা যেতে পারে তো এবং প্রাকৃতিক জিনিসগুলোয় যেইগুলো প্রকৃতি থেকে আমরা গাছগাছরা থেকে যে রসগুলো পাই হয় তো কোনো কারোর শরীরে এমনিতেই এখন নবজাতকদের তো মানে তুলসি পাতা খাওয়ানো সম্ভব নয় তাই তাই বলছিলাম যে একটু যদি হয় যে একটু যদি কারো মানে একটু বয়স বেশি হয়ে যায় তারা যেন হচ্ছে একটু ভেষজ জিনিসপত্রেরগুলোর দিকে যায় তারা না যেন সব সময় ওষুধের দিকে পড়ে থাকে এই জিনিসটাও একটু খেয়াল রাখতে হবে